হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলছি ও আচ্ছা আপনি কি নিয়মিত ব্যায়াম করেন ও আচ্ছা তাহলে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঘাড়ের যে ব্যায়ামগুলো আছে সেগুলো করবেন আর বিকেলের দিকেও একবার করতে পারলে ভালো হয় কোনখানটার ব্যথা মাঝামাঝি না কি মাঝেতে ব্যথা আপনি তো সব নিয়মকানুন জানেন না ব্যায়ামের আপনার আপনাকে আমার এখানে একটা ক্লাস হয় সেই ক্লাসে আপনাকে আসতে হবে তা না হলে আপনি তো সবটা বুঝতে পারবেন না ফোনে বললেও হয়ত ঠিকঠিক হুম হুম আপনি আপনার বাড়িটা আমার বাড়ির সামনেই তো আচ্ছা তাহলে আমি আমার বাড়ির কাছের ওখানে সপ্তাহে তিন দিন করি রবিবার করি আর বুধবার মঙ্গলবার ওই সকাল সাতটা থেকে করা হয়

না প্রথম দিনটা আসুন দিয়ে যদি তারপরে দেখেন যে ঠিকঠাক হয়ে গেছে বা আপনি বুঝে যেমন বুঝে নিতে পারবেন যদি বুঝে নিতে পারেন তাহলে প্রথম দিনেই হয়ে যাবে তবে মনে হচ্ছে প্রথম দিনে হবে না একটা সপ্তাহ আপনাকে আসতে হবে আমার বেতন হচ্ছে ওই দুশো টাকা করে নিই হুম হুম না একদমই কোনও ভারী জিনিস তোলা চলবে না আর তার সাথে সাথে শোওয়ার সময়ও বালিশটা একটু দেখে নিতে হবে যেন খুব উঁচু বালিশে আপনি শু শোবেন না তাহলে ওতে সমস্যা হতে পারে ওই কারণে যতটা সম্ভব বালিশটা নরম বা পাতলা বালিশে শোবেন তাহলে অতটা সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে